হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি বলুন ও কালুনিয়া চাল আচ্ছা আচ্ছা বুঝতে পেরে গেছি আমি তো আবার বলুন বলছিলাম আমি তুমি তো অনেকবারই আমার কাছে চাল নিয়েছ আর এখানে আবার দামের কথা তোমাকে জিজ্ঞাসা করে আসতে হবে তুমি হ্যাঁ আচ্ছা তুমি চলে এসো ও দাম চিন্তা করতে হবে না ও ঠিক আছে সব রকমই নেবে দু রকমই নেবে বাদশাভোগ তো মোটামুটি ওই একশো কুড়ির মধ্যে আমি দিয়ে দেবো তোমাকে তুমি অনেক বার চাল নিয়েছ তুমি এসো অত দাম টাম তোমাকে ফোন করে জানতে হবে না আমি বুঝতে পেরে গেছি আর শোনো না তুমি কবে আসবে বলো হ্যাঁ হ্যাঁ আমার আমার ও ঠিক আছে কোনো অসুবিধা হবে না দু রকম চালই পেয়ে যাবে আমার কাছে বরং আর একটা কথা বলি আর অন্য কোথাও নেবে না এখান থেকেই নিয়ে যাবে অনুষ্ঠান বাড়ির চাল কোনো অসুবিধা হবে না আমি ওই জন্যই আমি গলাটা বুঝতে পেরে গেছি হ্যাঁ হ্যাঁ কালুনিয়াও

হ্যাঁ হ্যাঁ আর আমি আমি তো ওই জন্যই আমি বললাম যে দামের কথা কোনো রকমভাবে ভাবতে হবে না চাল নিয়ে তো দেখেছ আমি কি কখনও দর কষাকষি ওই সবের মধ্যে যাই আমি ঠিক ঠিক পুষিয়ে যাবে এমন ইয়ে আমি করে দেবো ওই নিয়ে ভাবতে হবে না ঠিক আছে আমার একটু অন্য ফোন ঢুকছে তাহলে এলে কথা বলবো তুমি এসো না সময় করে চলে এসো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যতটা পরিমাণ চাইবে পুরোটাই পাবে এখান থেকেই ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ